আমার প্রিয় পাখির মধ্যে অন্যতম সেরা পাখি বাবই বাবুই পাখির বাসা বাঁধার ধরন আমাকে মুগ্ধ করে বাবুই পাখি বাসা বাঁধে সাধারণত কোনো উঁচু এবং লম্বা গাছ যেমন তাল গাছ বিশেষত এরা তাল গাছেতেই বাসা বাঁধে এই বাসা বাঁধার ধরন এবং বাসা বাঁধার পদ্ধতি খুবই অত্যাধুনিক এরকম কোনো ধরনের পাখিদের ক্ষেত্রে দেখা যায় না বাবুই পাখির বাসাটি হয় খুবই উঁচুতে এবং এটা এমনভাবেই বাঁধা হয় যাতে ঝড় ঝঞ্ঝা আসলে এবং প্রচুর জোরে হাওয়া যদি দেয় তাহলেও এটা ছিঁড়ে পড়ে না যদিও বা গাছের সেই পাতাটি খসে পড়তে পারে কিন্তু বাবুই পাখির ওই বাসাটি কিন্তু ছিঁড়ে পড়ে না বাবুই পাখির বাসাটি খুবই সুন্দরভাবে ছোটো ছোটো পাতার তন্তু বের করে সেখান থেকে সুন্দরভাবে বুনন প্রক্রিয়া চালিয়ে তারা বাসা বাঁধে বাসার ভিতরে থাকে ছোটো ছোটো ডিভিসন এ ডিভিশনের ভেতরে তারা আমরা বলতে পারি যে যেভাবে আমরা কামড়া তৈরি করি বা ঘর তৈরি করি ঘরের দেওয়াল তৈরি করি সেভাবে ওই বাসার ভিতরে ভাগ করা থাকে এর ভেতরে তারা বাচ্চা আলাদা রাখতে পারে এবং পাখিরা আলাদাভাবে থাকতে পারে এই পাখিরা বিভিন্নভাবে অন্যান্য ফ্লেক্সিবাল গাছের থেকে তার শক্ত মজবুত তন্তু তারা ছিঁড়ে আনে ছিঁড়ে এনে তারা বাসা বাঁধে এই বাসাটি হয় খুবই মজবুত বাবুই পাশি পাখি এখন বিলুপ্ত প্রায় আমি ছোটোবেলায় গ্রামের বাড়িতে দেখেছি তাল গাছে বাবুই পাখির বাসা ঝুলছে কিন্তু বর্তমানে বাবুই পাখির বাসা আর চোখে পড়ে না এই বাবুই পাখি আজ বিলুপ্তির পথে চড়ছে তার আচরণ আমাদের মুগ্ধ করে তার এই বাসা বাঁধার ধরন তার শিশু প্রতিপালন ভবিষ্যৎ প্রজন্মে একটা ভালো মেসেজ আমরা দিতে পারি যে ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে তারা সুরক্ষা করবে তার জন্য তারা কিন্তু সুন্দর করে একটা বাসা তৈরি করে আমাদের ক্ষেত্রেও এটা খুবই শিক্ষণীয় বিষয় বাবুই পাখি খুবই সারাদিন কষ্ট করে এবং বাসা বাঁধার জন্য দৌড়দৌরি করে কারণ তাদের বাচ্চা তৈরি করতে হবে এই কারণে যাতে তাদের বাচ্চাগুলো সুন্দরভাবে একটা সুন্দর নিরাপত্তা বা সুন্দর একটা আশ্রয়স্থল পায় এই কারণে তারা সারাদিন হেঁটে বলতে পারি অন্যান্য গাছ থেকে তন্তু বা গাছের পাতার যে সরু আঁশ ছোটো ছোটো ডাল বুনন প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর বাসায় রূপান্তরিত করে আমার প্রিয় পাখিদের মধ্যে অন্যতম রাজহাঁস আমি একথাও বলতে পারি যে আমাদের জীবনটা যদি আমরা রাজহাঁশের মতো তৈরি করে নিই কারণ রাজহাঁশের একটা মহৎ গুণ

দুধটা খেয়ে নেয় এবং জলটা রেখে দেয় আমাদের সমাজের পথে চলতে গেলে এমনভাবেই চলনার প্রয়োজন যাতে আমরা সমাজের খারাপ বস্তুটাকে বর্জন করে শুভ বোধটাকে আমাদের ভেতরে নিতে পারি রাজহাঁসের এই মহৎ গুণ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে এবং জীবন চলনায় একটা বড়ো টিপস রাজহাঁষের এমনই আচরণ এবং রাজহাঁসের চলন ধরণ উড়ণ সত্যিই মুগ্ধর করে প্রতি মানুষকে